আঁকা মানুষের জন্য এক বিশেষ থ্যারাপিউটিক বা উপকারি বলে আমার তো খুব মনে হয় কারণ আমরা যখন ড্রয়িং করি আমরাদের নিজেদের ভাব প্রকাশ হয় প্রত্যেক শিল্পীরাই চায় যে ড্রয়িং করে তার মনের ভাব প্রকাশ হয় এবং আমরা যারা ড্রয়িংকে খুব ভালোবাসি তাদের এইটি একটি শান্তির জায়গা আমাদের মনে তখন যাই চলুক দুঃখ হাসি কান্না সেগুলি আমরা ছবির মাধ্যমে তুলে ধরি এবং সেগুলি আমাদের কাছে বেশ বিশেষ হয়ে যায় আমাদের নিজেদের কাছের মানুষ বলুন বা আমাদের চারিদিকের আবহাওয়া বা আমাদের চারিপাশের পরিবেশের ছবি আমরা তুলে ধরি আমাদের একটা মনোরম মেজাজ চলে আসে এই জন্য আমার খুবই একটা থেরাপিউটিক মনে হয় ড্রয়িংটা একজন ব্যক্তি হিসাবে শিল্পি কি কি গুন শিখতে পেরেছি আমি তো অনেক গুনই শিখতে পেরেছি আমরা যখন ড্রয়িং করি আমাদের বেশ ধৈর্য লাগে আমরা সেই ধৈর্যটাকে অর্জন করতে পেরেছি ড্রয়িংয়ের মাধ্যমে আমরা খুব কল্পনা সৃষ্টি হয় সেই কল্পনাটা কল্পনার জোর আসে আমাদের মধ্যে যেটি আমাদের মধ্যে খুবই দরকার আর সাংঘাতিক দক্ষতা দক্ষতা হচ্ছে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে নিজেদের কতটা দক্ষতা দক্ষ হয়ে পড়ছি সেটার একটা মাত্রা খুঁজে পাই সৃজনশীলতা আমরা খুব শান্ত এবং সৃজনশীলতা মেন্টেন করে থাকি